হ্যাঁ বলুন কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন বলুন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে বলুন বলুন বলুন বলুন বাহ খুব ভালো আমার খুব ভালো মা মানে বা আমার আমার শুভেচ্ছা এবং আমার আমাদের শুভ কামনা জানাবেন ওনাদের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন হ্যাঁ কেন নিই না আমরা তো নিই এরকম স্পেশাল বিয়ে বিভিন্ন অনুষ্ঠানসহ আমরা তো এই অনুষ্ঠানগুলোর জন্যই আমরা আপনাদের জন্যই তো আমরা থা থাকি বলুন কী লাগবে আমি একটা আমি একটা আমি একটা কথা বলবো আমি একটা কথা বলবো আপনাকে দেখুন আপনার আপনি কী চাইছেন যে মনে করুন এই এই বিশেষ দিনটাকে স্মরণ রাখতে একটা বিশেষ ধরনের মিষ্টি একটা করে দোবো যেন যেটা আমাদের ওই ড্রাই সন্দেশের উপরে আমরা করি বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে যেটাতে থাকবেও থাকবেও যেটা আপনি চা মানে পাঁচ ছ দিন রাখতেও পারবেন ওরম একটা করুন ওটা স্পেশাল আমরা করে দেবো আপনাকে তার আগে আমরা হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়ে যে জেনে নেবো কিরকম আপনার কিরকম পছন্দ আমরা দে দেখিয়ে দেবো ঠিক আছে আর আর দ্বিতীয়ত অন্যান্য যে মিষ্টিগুলো আপনার লাগবে সেগুলো তো আমাদের এখানে আপনি যা বলবেন পেয়েই যাবেনই একদম ছবি না আপনার আপ আমি বলছি আপনার আগে কি মিষ্টি লাগবে আমি তো আপ আপনার যেটা রেগুলার নিই মনে করুন রসগোল্লা কি সন্দেশ যেগুলো নেবেন সেগুলো তো যে কোনো সময় আসলে আপনি দেখিলে দিলে পে মানে বললে আমি আমরা করে দিতে পারবো যেরকম চাইবেন আর মানে যেটা যেটা যেটা যেটা হচ্ছে আপনি স্পেশাল মিষ্টি করতে চাইছেন সেটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা আর অন্যান্য মিষ্টিগুলো আপনি আপনি অন্যান্য মিষ্টিগুলো আসে দোকানে আমি থাকবো তো আপনি দেখে বুঝে অর্ডার করে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন আর আমার শুভে